আমাদের জলপাইগুড়ি জেলার ধূপগুড়ি শহরে যেমন একটা উন্নত হয়েছে সেটা হচ্ছে আমাদের ধূপগুড়িকে কিছুদিন আগে মহকুমা করতে চেয়েছিল এবং সেটাকে ঘোষণাও করা হয় এবং সেটা শুনে আমরা সবাই খুশি হই এবং আর একটা হল আমাদের ধূপগুড়ি শহরে এখন অনেক অনেক অনেক ইস্কুল তৈরি করা হয়েছে সেখানে একটা হসপিটালও আছে এবং আমাদের ধূপগুড়িতে একটি কলেজ আছে এবং একটার জাগায় দুটি করা হয়েছে সেটি হল আরেকটি হল গার্লস কলেজ এভাবেই আমাদের ধূপগুড়িকে নানা নানাভাবে উন্নত করা হচ্ছে প্রত্যেকটা জায়গায় নানা ধরনের সুযোগ সুবিধা করা করিয়ে দেওয়া হচ্ছে এবং অনেক উন্নত হচ্ছে আর আমাদের পরিবেশ যত্ন আমরা নিচ্ছি আমাদের যাতে আমাদের বন জঙ্গলকে ঠিকভাবে সবাই রক্ষা করতে পারে এবং কেউ আমাদের বন জঙ্গলকে ধ্বংস করতে না পারে যাতে গাছ কাটতে না পারে আর আমরা সেটা চেষ্টা করছি যাতে আমরা আমাদের বন জনঙ্গলকে আমরা রক্ষা করতে পারি আর